আমার পরিচিত রাজনৈতিক নেতার মধ্যে প্রথমে বলি মমতা বন্দ্যোপাধ্যায় উনি মানুষের প্রচুর উপকার করেছেন তো দুয়ারে সরকার দুয়ারে রেশন নির্মল বাংলা প্লাস্টিক বর্জন ইত্যাদি কন্যাশ্রী শিক্ষাশ্রী যুবশ্রী সমস্তরকম বেকার ভাতা সমস্তরকম ভাতাও দিয়েছেন মানুষকে বিভিন্নভাবে উপকারিতো করেছে তো আর আর একটি রাজনৈতিক নেতার মধ্যে উল্লেখযোগ্য হলেন নরেন্দ্র মোদী উনিও মানুষের পাশে দাঁড়িয়েছেন তো উনি কৃষিকাজকে বিশেষ গুরুত্ব দিয়েছেন কৃষকদের পাশে দাঁড়িয়েছেন